পশ্চিমবাংলাতে অনেক গোষ্ঠী আছে যাদের কাছে পশ্চিমবাংলার কারুশিল্প তাদের হাতের দক্ষতা দেখার মতন কিন্তু তারা সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে হয় তাদের সেইসব কারুকার্যের শিল্প তারা প্রথম শ্রেণীর মানুষের কাছে তুলে ধরতে কোনোমতেই পারে না কেননা তাদের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক সম্যতা একদমই নেই তারা যেসব বাঁশের তৈরী অনেক জিনিস তৈরী করে এবং সেগুলোকে তারা তাদের সামনাসামনি যেসব হাট হয় সাপ্তাহিক কিংবা মাসিক হাট হয় সেইসব সাপ্তাহিক হাটে তারা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করেন যদি দেখা যায় এইসব কারুকার্য শিল্পকে তাদের হাতের কাজের কলাকে যদি আমরা একটা বড় ব্যাপক লেভেলে একটা রাজ্য লেভেলে কিংবা দেশের লেভেলে নিয়ে যেতে পারি তাহলে একটা সুবিধা হতে পারে যে তাদের একটা রোজগারের নতুন রাস্তা খুলতে পারে সাথে সাথেই পশ্চিমবাংলার কুটির শিল্প একটা বড় আকার ধারণ করতে পারে এবং দেখতে হবে যে এইসব গ্রামগুলি যদি বড় একটা প্ল্যাটফর্ম পায় তাহলে অবশ্যই তাদের অর্থনৈতিক পরিবর্তন পুরোটাই সম্ভব